খুব সদ্য দেখা বোলপুর আর্ট গ্যালারি কলকাতা আর্ট গ্যালারি এবং আমাদের লোকাল আসানসোলের কিছু গ্যালারির ফটো সোসাইটি দিয়ে প্রদর্শন করেছে এবং তাতে আপ্লুপ্ত হয়েছি এবং অনেক সুন্দর সুন্দর কালেকশান তাদের ছিল ফটো এবং নানারকম কারুকার্যেরও শিল্পী এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছিলেন